মাছ ধরার ভ্রমণের জন্য প্রস্তুত এটা সবারই ইচ্ছুক আমরা সবাই চাই মাছ ধরা নাকি মজার বৃষ্টি হলে আমাদের সিউড়িতে আমাদের গ্রামের দিকের এখানে সিউড়িতে আমাদের এই গ্রামের পার্শ্ববর্তী এ এলাকায় যখন গ্রা মাছ পুকুর থেকে বিলে খালে উঠে যায় পাশে নদীতেও কতো মাছ খেলা করে এই মাছ ধর ধরার জন্য আমরা ছোটোবেলায় অনেক কিছুই করেছি এখনো যাই এখনো আর বন্ধুরা আমরা সবাই জাল নিয়ে যাই আমরা সবাই ছো ছোটো সুত মানে সরু সুতোর যে জাল হয় সেই জাল নিয়ে যায় আমরা অনেকে হুইল নিয়ে যাই বঁড়শি যেটা বাংলায বঁড়শি নিয়ে যাই আমি প্রস্তুত করতে চাই কী আমরা প্রস্তুত করি আমি যেই মাছ ধরার জন্য প্রস্তুত করি পোতি বছর তাই প্রায় আমাদের এখানে একটা মাছ ধরার প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি সেখানে একটা পুকুর আমাদের কাছেরই পুকুর আছে সেখানে বড়ো বড়ো মাছ ছাড়া আছে সেই মাছ ধরতে আমরা সবাই পাঁচ টাকার টিকিট সেই টিকিট কাটি আমরা তার জন্যে হুইল মাছের চেয়ার টোপ আমরা এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা হুইল দিয়ে আমরা মাছ বঁড়শি ফেলি সারা দিন বঁড়শি ফেলি হ্যাঁ যার কপালে যা আছে তাই ওঠে আর তাই দেখি আমরা নিজেরাও অনেক বড়ো মাছ ধরি সেটা আমরা আনন্দের সহিত ধরি আমরা আলোচনা করি এবং রুটিন আমি আমরা রুটিন বলতে আমরা যেভাবে আসি আমরা যেভাবে যাই আমাদের বন্ধুদের একটা গ্রুপ করে নেই যে আমরা এইভাবে আগ আগামী রবিবার আমরা যাবো কি আগামী সোমবার আমরা যাবো এভাবে আমরা মাছ ধরার গ্রুপ আমরা তৈরি করে নিই মাছের মধ্যে অনেক কিছুই মাছ আমাদের ধরা যেমন কাতলা রুই মৃগেল আমরা যখন নদীর কোনো মাছ ধরতে যাই তখন আমরা নদীতে গিয়ে আমরা ধরি ভেটকি পারশে এসব মাছ আমরা ধরতে যাই চিংড়ি মাছ ধরতে যাই আবার যখন আমাদের খালে যাই তখন শোল পুঁটি মাগুর সব মাছ আমরা এখানে থেকেই ধরি আমাদের রুটিন আমরা নিজের ইচ্ছে আমাদের মনোভাব আমাদের যখন ভালো লাগে আমরা তখন নিজেরা যাই আমাদের খারাপ লাগলে যে দিন ভালো লাগে না সেদিন আমরা আর যাই না কিন্তু সবাই মিলে মাছ ধরার আনন্দর ওই উপভোগ করাটাই আলাদা মজার